প্রাণায়াম হলো যোগব্যায়ামের মূল চাবি কাঠি প্রাণায়াম অনেক ধরনের আছে তবে একটা মানুষের পক্ষে সবাইয়ের তো সব প্রাণায়াম করা সম্ভব নয় এবার বিভিন্ন শরীরের কারণের অসুখের কারণে মানুষ প্রাণায়াম করে যেমন সুগার প্রেশার এগুলোকে কনট্রোলে রাখতে গেলে যেমন কয়েকটা প্রাণায়াম আছে সেগুলো করা দরকার কপালভাতি অনুলোম বিলোম ভ্রাম্মিক উদ্ভিদ এগুলো করা উচিত আবার যোগব্যায়ামও করা উচিত যেমন কোমরে যদি কারোর লেগে যায় বা কোমর যদি ভালো রাখতে চাই তার জন্যে কিছু ব্যায়াম আছে যোগব্যায়াম সেগুলো করা হয়